আমাদের জীবনে বিজ্ঞান নির্ভর পরিবর্তন কতটা ঘটেছে যেমন আমরা আগে কারোর সাথে কথা বলার জন্যে তাকে চিঠি লিখতে হতো তাকে নিজের হালচাল তার নিজের দেখানোর জন্য নিজেকে দেখানোর জন্য ফোটো পাঠাতে হতো চিঠি লিখতে হতো এরকম জিনি বিষয় জিনিসগুলো করে নিয়ে তাকে তিন চারদিন পর এক সপ্তাহ পর অনেকদিন পরপর তারা তাকে দেখতে পেতো বা তার কথা শুনতে পেতো তার চিঠি পড়তে পেতো এখনকার সময় আমরা কথোপকথনের কথোপকথনের জন্যে ফোন পেয়েছি যেটার থেকে আমাদের কথাবার্তা অনেকটাই সহজ হয়ে গেছে দুর যতোই দূরে মানুষ থাকুক না কেন তাকে আমরা কল করে নিয়ে তার সাথে কথা বলতে পারি তার সাথে ম্যাসেজে কথা বলতে পারি যদি দেখার ইচ্ছা হয় তাহলে তাকে ভিডিও কল করতে পারি ভিডিও কলে তাকে দেখা যেতে পারে আরও অনেক রকমের উন্নতি ঘটেছে যেমন আমরা আগে কোথাও যাওয়ার হলে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হতো এখনকার সময়ে বিজ্ঞান এত অনেকটা উন্নতি করেছে সে কারণে আমরা ট্রেন আছে গাড়ি আছে বিমান আছে যেগুলোর মাধ্যম দিয়ে আমরা অনেক সহজে অনেক দূরের প্রান্তে যেতে পারি যে অন্য জায়গায় গিয়ে নিয়ে দেশ বিদেশেও ঘুরতে পারি সে জায়গাগুলো ঘুরে আসতে পারি তারজন্যে বিজ্ঞান আমাদের অনেক দরকারে লেগেছে আগে একটা সময় ছিল যখন আমরা চাঁদকে দূর থেকে দেখতাম এখন আমরা বিজ্ঞান বিজ্ঞানের কিছু উন্নতমানের বিমান বিমান রকেটের জন্যে আমরা চাঁদেও যেতে পারি সেই কারণে বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগছে তার উপরে আমরা নির্ভর হয়ে আছি